যদি প্রিয় রাজ্য বলতে চান তাহলে প্রথম কথাই বলবো যে জম্মু কাশ্মীরে অবশ্যই বেড়াতে যেতে চাই কারণ ওখানে বরফের দেশ এবং খুব সুন্দর পাহাড়ি যেহেতু জায়গা আমার পাহাড়ে যেতে পাহাড়ে যেতে ভালো লাগে আর ওখানে যেহেতু আপেল গাছে বা আপেলের জন্য বিখ্যাত খুবই যাওয়ার ইচ্ছা আছে কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই ভ্রমণ করতে যাবো এবং উপভোগ করবো